এইটা এই পেশাটা মানে মাছ ধরার পেশাটা সম্পর্কে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে একটু আলাদা বলতে গেলে এটাতে ধরুন স সবসময় সময় না দিলেও চলবে আর সকালটুকুই সময় লাগে খুব বেশি হলে ধরুন ভোর চারটে থেকে সাতটা আটটা এর বেশি সময় লাগে না এই পেশাটার ক্ষেত্রে এই ব্যবসাটার ক্ষেত্রে এই ব্যবসাটা বছরে দু তিনবার তুমি মাছ ফেলা গেলে তারপর সেটা তুমি সারা বছর ধরে ব্যবসাটা করতে পারো এর ইনভেস্টটাও বছরে দু তিনবারই করতে হয় মানে অন্য কাজের ক্ষেত্রে কী বে ব্যবসার ক্ষেত্রে প্রতি মাসে ইনভেস্ট করো বা প্রতি সপ্তাহে ইনভেস্ট করো এটার মধ্যে সেই জিনিসটা নেই সেই জন্য এটা অন্য ধরনের পেশা আর খুব আকর্ষণীয় পেশা যারা করবে তাদের একটা মানে আকর্ষণীয় চলে আসবে যেহেতু এটা খুব কম সময়ে বেশি লাভটা হয় আর তুলনাভা মূলকভাবে সাধারণ পেশা থেকে একটা আলাদা হচ্ছে এটার মানে সময়টা খুব কম লাগে সারা দিন সময় দিতে লাগে না এই ব্যবসার ক্ষেত্রে এই ব্যবসার ক্ষেত্রে সারা বছরে মাসে তুমি দু বারও যদি সময় দাও তাতেও তোমার হয়ে যায় বা মাসে দু মাস তিন মাস পর তুমি যদি মাছটা ধরো তাতেও স হয়ে যায় মানে এই পেশাটা সত্যি সাধারণ অন্য পেশার থেকে একদমই আলাদা